পুরুলিয়া জেলায় জলবায়ুর প্রেক্ষিতে পর্যটকদের সেরা সময় হল বসন্তকাল এই সময় আমাদের পুরুলিয়া জেলাতে বিভিন্ন ধরনের পলাশ ফুল ওঠে এবং প্রাকৃতিক পরিবেশকে খুব সৌন্দর্য্যময় করে তোলে এই প পলাশ ফুলের যে মেলা একটা সেই মেলা আমাদের পুরুলিয়া জেলাতে খুব একটা উল্লেখযোগ্য স্থান অধিকার করে এই পলাশ মেলাতে আমাদের বিভিন্ন ধরনের নাচ গান বাজনা ইত্যাদি হয় এই পলাশ মেলা দেখার জন্য পুরুলিয়া তথা পুরুলিয়ার পরও তীরবর্তী যেসব জায়গাগুলো রয়েছে এছাড়াও বাইরে থেকে লোকজন এই মেলার উপভোগ করতে আসে এছাড়াও পুরুলিয়া জেলাতে শরৎকালে দুর্গাপূজা হয় এই দুর্গাপূজাতেও বিভিন্ন লোক এই মেলা দেখতে আসে এবং তারা তাদের মনোরম আনন্দ খুঁজে চলে এই ছাড়াও পুরুলিয়া জেলাতে শীতকালে বিশেষ করে আমাদের অযোধ্যা তথা বাঘমুন্ডি এইসব জায়গাগুলোতে পর্যটকরা বেড়াতে আসে এবং অযোধ্যাতে আমাদের যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম সেই আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন দেখতে আসেন এছাড়াও আমাদের পুরুলিয়া জেলার আদ্রা থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত জয়চন্ডী পাহাড় রয়েছে সেই জয়চন্ডী পাহাড়েও আমাদের খুব সুন্দর একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেই প্রাকৃতিক পরিবেশকে পাহাড়ের উপর থেকে নিচের দিকে দেখার যে একটা সৌন্দর্য্য সেটা দেখার জন্য মানুষজন এখানে বেড়াতে আসে এবং এর সাথে সাথে তাদের যে একটা বেড়ানোর যে আনন্দ সেই আনন্দ তারা খুঁজে পায়